বাংলা ভাষার ব্যবহারের সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে বাংলা ভাষার পরিবর্তন হচ্ছে বিশেষ করে অন্যান্য ভাষা ও সংস্কৃতির মাধ্যমে যেহেতু এসব সংস্কৃতিগুলি তৈরি হচ্ছে অনলাইন অথবা ডিজিটাল মাধ্যমে তো আমাদেরকে অন্যান্য জায়গার মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে তাদের ভাষা বা অন্য কোনো একটা মধ্যবর্তী ভাষার ব্যবহার করতে হয় এবং সেই মধ্যবর্তী ভাষাটা আমাদের কাছে বেশিরভাগ হয় হিন্দি নয়তো ইংরেজি হিসেবে ব্যবহৃত হয় কেন না ইং বাংলা সব ভাষাটি সবার কাছে প্রচলিত নয় এবং সব জায়গায় এই বাংলা ভাষাটি ব্যবহার করা যায় না এবং এই বাংলা ভাষা ব্যবহারকারী মানুষ সংখ্যাও অতোটা বেশি নয় তো আমাদেরকে অন্যান্য ভাষার সাহায্য নিতে হচ্ছে এই তো সেজন্য বাংলা ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তন এভাবেই ঘটছে